হ্যাঁ হ্যালো আরসেনাল রেস্টুরেন্ট হ্যাঁ আমি মৌমিতা বলছিলাম হ্যাঁ দাদা চিনতে পারছ তো হ্যাঁ ও আসলে আজকে একটু বাড়িতে গেস্ট এসছে তো তাই কিছু একটু খাবার অর্ডার করতাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ জানো তো আমার পছন্দের ওই আইটেমগুলো ওইগুলোর মধ্যেই করবো তার মধ্যে তো তোমাদের এইখানে বিরিয়ানিটা মানে আসম্ভব ভালো লাগে হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি বিরিয়ানি তো নেবোই আর দু প্লেট বিরিয়ানি আর একটা চিকেন চাপ হ্যাঁ আর সাথে যদি কিছু কাবাব থাকে না তো কাবাব দিয়ে দিও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম একদম হ্যাঁ আর কতক্ষন লাগবে মোটামুটি আসতে আচ্ছা পনেরো কুড়ি মিনিট আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ পনেরো কুড়ি মিনিটের মধ্যে তাহলে আমাকে তুমি একবার ফোনটা কোরো ঠিক আছে আমি তো এখন একটু বাইরে আছি তাহলে আমিও সেই মতো চলে আসবো বাড়ির ওখানে নিচে হ্যাঁ বা কাউকে হয়তো পাঠিয়ে দিলাম আমি যদি নাও থাকি আর কি আচ্ছা হ্যাঁ তুমি আমার নম্বরেই ফোন কোরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে হ্যাঁ চলো রাখছি তাহলে হ্যাঁ দাদা ধন্যবাদ ধন্যবাদ